হ্যাঁ আমি মনে করি ভারতের শিল্পীদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয় না এর নানা কারণ হতে পারে যেমন একটা দিক যেমন থাকে সেটা হচ্ছে অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক থেকে ভারতের শিল্পীরা যথেষ্ট পিছিয়ে আছে যার জন্যে এরা কিছু জিনিস তৈরি করতে চেয়েও পারছে না আরেকটা দিক যেমন হয় সেটা হচ্ছে ভাষা ভাষার প্রভাব পড়ে যেমন আমাদের এখানে নানান রকম ভাষাবিদদের বসবাস এরা বাইরে নিজেদের ভাষার বাইরে বাইরের যে ভাষা সেগুলো ব্যবহার করতে পারে না যার জন্য এরা কাজ করতে গিয়েও ফিরে আসে আরেকটার দিকে হচ্ছে বর্ণ বিচার বা জাতিগত বিচার যার কারণে এরা নিজের কাজ অনুযায়ী ঠিক জায়গায় কাজ করতে পারে না যেমন এখানে একটা জাতিগত প্রথা সরি জাতিগত একটা দিক আছে যে এসটিরা অর্থাৎ আদিবাসীরা আদিবাসী সম্প্রদায়ের যে মানুষগুলো আছে এরা হাতের কাজ যতটা পারদর্শী হয় কিন্তু সেই পারদর্শিতার হিসাবে ওরা বাইরে কাজ করতে পারে না কেননা তাদেরকে ওই জায়গাতে স্থান দেওয়াই হয় না হাতের কাজ ভালো হলেও সেটা বাইরে গিয়ে ওই কাজের মূল্য হিসাবে তাদেরকে মূল্য দেওয়া হয় না তাদেরকে নানা কথা বলে সেখান থেকে বের করে দেওয়া হয় আরও হয় যেমন এদের গায়ের রঙ অর্থাৎ আমরা যতটা জানি আদিবাসী সম্প্রদায় গায়ের রঙ একটু কালো হয় কিন্তু বাইরে গিয়ে যখন এরা কাজ করতে যায় সাদা চামড়ার যে মানুষগুলোছে তখন তারা এই কালো চামড়ার মানুষদের পছন্দ করে না ফলে এদের হাতের কাজ যত ভালোই হোক কিন্তু এদের ওই জায়গাতে স্থান দেওয়া হয় না যার জন্য এরা আবার ঘুরে বাড়ি চলে আসে মানে আমার কথায় ভারতীয় শিল্পীদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয় না বাইরে